আমার নাচের রুটিনের জন্য আমি রবীন্দ্রসংগীতকে বেছে নেবো তার কারণ হলো রবীন্দ্রসংগীত ভীষণ ভালো এক সংগীত যা শুনলে মন প্রাণ সব জুড়িয়ে যায় তাই এবং নাচের কৌশল ভীষণ ভালো হয় এবং রবীন্দ্রসংগীত আমার খুব প্রিয় গান আর তাই আমার নাচের রুটিনের জন্য আমি সংগীত হিসেবে রবীন্দ্রসংগীতকে বেছে নেবো